হ্যাঁ আমি আপনার সাথে কথা বলতে আপনার কি কাঁচরাপাড়া ওই হালদার গার্মেন্টস আচ্ছা আমি ওই কিছু মাল আমি বলছি যে আমি একজন দোকানদার তো তা আমি আপনার ওখান থেকে কিছু মাল নিতে চাই এইবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবারে যদি সেরকম কোনো কনসেশনে দেন তাহলে আমি আপনার ওখান থেকে মাল নেবো আর কি দেওয়া যাবে কি কনসেশনে

পুজো এসে গেছে বিভিন্ন ধরনের সব নতুন মাল টাল পাওয়া যাবে তো কেন এখন তো চাহিদা সব নতুন জিনিসের দরকার হ্যাঁ হ্যাঁ আচ্ছা শাড়ির কী কী শাড়ি মোটামুটি পাওয়া যেতে পারে এখন আচ্ছা এই শাড়ি ছাড়াও কি পাঞ্জাবী হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আছা আচ্ছা এই কোয়ালিটি ভালো কোয়ালিটির হবে তো

কোয়ালিটিটা ভালো হবে তো দেখুন এখন দামের চেয়ে দা দাম দামের থেকে এখন কোয়ালিটিটার ওপরেই সব ক্রেতাদের লক্ষ্যটা বেশি যে কোয়ালিটিটাও তারা কে দেখবে তাহলে আপনাদের মোটামুটি রাত্রে কটা পর্যন্ত খোলা থাকে তা সকালে কটা থেকে খোলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা গেলে তো বিকেলের দিকেই হয়তো যাবো আট আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হ্যাঁ রাখচি তাহলে